গত এক বছরের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটি আমার ব্যক্তিগত জীবন নয় সমস্ত রকম বিশ্বেই সমস্ত বিশ্বে যে ঘটনাটি ঘটে এসেছে যেটা হয়েছিল যে কোভিড নাইন্টিনের ব্যাপারটা সে ক্ষেত্রে বিভিন্ন রকম মানুষের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে এটা ব্যক্তিগতভাবে মনে রাখার থেকে মনে হয় যে এটা সর্বজনীনভাবে মনে রাখার বিষয় হয়ে গিয়েছে সবার ক্ষেত্রে তো এই কোভিড নাইন্টিনের ঘটনাটি সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও একটা মনে রাখার বিষয় থেকেই গিয়েছে